পশুপালনের সাথে সম্পর্কিত কিছু সাধারণ প্রবিধান এবং আইন আছে যা কৃষকদের প্রভাবিত করে যেমন প্রাণীকল্যাণ আইন পরিবেশগত প্রবিধান ইত্যাদি অনেক কিছুই এখন কী রয়েছে যাতে কৃষকরা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে প্রাণীকল্যাণ আইনে যোগাযোগ করে প্রাণীর বিষয়ে কিন্তু কি অনেক কিছু সচেতন হতে পারে এবং অনেক কিছু প্রবিধানও কিন্তু সেক্ষেত্রে তারা পেতে পারে এবং প্রাণী সম্পর্কিত সমস্যা তো রয়েছেই কারণ সমস্যার জন্য আমরা কিন্তু প্রাণী সংসদ প্রাণী চিকিৎসালয়ের যে রয়েছে যে সার্জেন রয়েছে তার সঙ্গে আমরা পরামর্শ নিই এবং ইউটিউব চ্যানেলেও আমরা কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্বাদপত্রের মাধ্যমে অনেকেই কিন্তু পোস্ট করে তো সেখান থেকে কীভাবে একটা পশুর যত্ন নেওয়া উচিত কীভাবে একটা পশুকে রাখা উচিত কীভাবে তাদেরকে স্নান করানো ঠিক টাইমে খেতে দেওয়া ঠিক টাইমে তাদের ট্রিটমেন্ট করানো সেটা কিন্তু আমরা জানতে পারি সেই সম্বন্ধে আমরা কিন্তু অনেক তথ্য পেতে পারি অনুসরণ করতেও পারি